পর্যবেক্ষণ করা পাখির মধ্যে কিছু কিছু পাখির নাম আমার জানা আছে যেগুলো শালিক ময়না টিয়া চড়ুই বা বইস ফিঙে কাঠ ঠোকরা বুলবুলি আরও অনেক কিছু দেখেছি কিন্তু এইসব পাখির মধ্যে আমার তেমন কিছু নেই যে আমার এইসব পাখিগুলো আমার খুব ভাল লাগে এ বিষয়ে আমি কিছু কথা বলতে চাই আমি যেহেতু শহরে থাকি তাই একদমই আমি আমার ব্লকের বালকনির বা বাইরে থেকে অনেক কিছু পড়াশুনো করছিলাম তখন হঠাৎ জানালার বাইরে চোখ পড়ে আমার তখন আমি দেখি যে আমি একটা একটা পাখি জানালার ধারে বসে আছে আম পাখিটাকে প্রথমে চিনতে পারিনি তবে তারপরে ফোনে সার্চ করে দেখি ওই পাখিটা আমার চেনা পাখি ঐ পাখিটা খুব সুন্দর দেখতে পাখিটা খুব সুন্দর বাসাও বানায় পাখি সম্বন্ধে আগে থেকে আমি অনেক কিছু জানতাম পাখিটার আচার আচরন আগ আগে অনেকবারও লক্ষ্য করেছি পাখিটার নাম ছিল চড়াই পাখি পরে পাখিটার বিষয় নিয়ে আমি আমার পরিবারের সঙ্গে অনেক কথা বলেছি তার আচার আচরণ নিয়ে অনেক কথা বলেছি এই পাখির কথাগুলো শুনে আমার কথাগুলো শুনে আমার পরিবার খুব আনন্দ পেয়েছে এই পাখির আচার আচরণ সম্বন্ধে আমাকে অনেক কথা বলেছে কীভাবে বাসা বানায় অর্থাৎ পাখি সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পেরেছি এছাড়াও আমি একদিন রাতে ডিনার করতে পরিবারকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার সময় হঠাৎ দেখি রাস্তা ধারে একটা গাছে একটা পাখি বসে আছে প্রথমে তাকে দেখে খুব ভয় পেয়ে গেছিলাম তারপর অনেকক্ষণ দেখার পর বুঝতে পারেরি ও সাদা রঙের লক্ষ্মী পেঁচা তারপর এবার আমি সবাইকে দেখালাম ওই দেখো একটা গাছে অনেক বড়ো লক্ষ্মী পেঁচা দেখা যায় তারপর আমার ভাই লক্ষী পাখিটাকে দেখে সঙ্গে সঙ্গে ফোন বের করে ফটো তুলতে লাগল এবং এবং আমার বরের বাড়ি বড়ো ঠাকুমার লক্ষ্মী পেঁচা ও লক্ষী পেচা দেখা যায় খুব খারাপ লক্ষ্মী পেঁচা দেখলে নাকি বাড়িতে অর্থ আসে তাই জন্য কিন্তু আমি এটা বিশ্বাস করি না তবুও দেখি ঠাম্মা বলেছে তাই সে গুলো ভালোভাবে মন দিয়ে